পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় পশ্চিমবঙ্গের ভূমিকা অবশ্যই রয়েছে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের অবদান এই ভূগোলে অনেকটাই আছে যেমন যদি আমরা দেখতে পাই সড়কপথের কথাই আমাদের যে ভূগোলে রয়েছে সোনালী চতুর্ভুজ অর্থাৎ কলকাতা মুম্বাই চেন্নাই এবং ব্যাঙ্গালুরু এই চারটি শহরকে সড়ক পথ দিয়ে যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে বা পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবেও আমরা কলকাতাকে এখানে পাচ্ছি এছাড়াও রেলপথের দিক দিয়েও হীরক চতুর্ভুজ রয়েছে যেখানেও কলকাতা এই চারটি শহরকেই বা নগরকে যুক্ত করা হয়েছে রেল পথের মাধ্যমে বন্দরের দিক থেকেও দেখ বলতে গেলে দেখা যায় কলকাতাতে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে অর্থাৎ শুধুমাত্র ভারতের মধ্যেও না ভারতের বাইরে বিদেশের সাথেও এখানে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে অর্থাৎ দেখতে গেলে সব দিক থেকেই দেখতে গেলে ভূগোলে পশ্চিমবঙ্গের অবদান হিসাবে অর্থাৎ রেলপথ সড়কপথ বা বিমানবন্দরের দিক থেকে অব অবদান হিসাবে দেখতে গেলে দেখা যায় পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে